আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব তাই আমি আপনাদের কাছ থেকে একটা ক্যাব বুক করতে চাই আমি ক্যাবের ভাড়াটি আমার কার্ড দিয়েই করব আপনাদের এখানে কার্ড চলে তো আমি ক্যাবের এই ভাড়া সম্পর্কে কথাগুলো আপনাদের এজেন্সির সাথে করতে চাই আপনারা আপনাদের এজেন্সিকে ডাকুন আমি চাই যে ক্যাবের ভাড়াটি একটু কমানো হোক